সব মানুষেরই একটা মাটির টান আছে সে বারে বারেই ফিরে যায় সেখানে এটা একদমই সত্যি কথা সব মানুষেরই মাটির টান আছে আমারও আছে সবারই আছে হ্যাঁ শিকড় বলতে এখানে বোঝানো হয়েছে যে যেমন আমাদের বাড়িতে কালী পুজোটা প্রতি বছর প্রতি বছরই হয় তো সেই সেক্ষেত্রে যে যেখানেই থাকুক অনেক জনা বাড়ির অনেক পরিবারের সদস্য যারা আছে তারা কাজের সূত্রে বাইরে যায় বাইরে থাকে তারাও ঠিক পুজোর টাইমে চলেই আসে কারণ একটা মাটির টান তো থাকে না আর সেটা আমাদের হতেই থাকে কারণ সেই টাইমে গোটা পরিবারের লোক এক জায়গাতেই জড়ো হয় এবং সবাই আমরা অনুষ্ঠানটি অনেক সুন্দর করে কাটাতে পারি সেই পুজোটি সেই অনুষ্ঠানটি পুজোটাতে বেশিরভাগ সবাই আসে কারণ সবাই ধরো কাজের সূত্রে বাইরে থাকে আজকাল অনেকেই কাজের সূত্রে বাইরে থাকে তো সেক্ষেত্রে আমাদের যখন কালী পুজো হয় তখন সবাই বাড়িতে আসে